আমার বাড়িতে পোষা প্রাণী হলো গরু আর কুকুর আমি গরুটা কেনো পুষি কারণ গরুকে পুষলে গরুর থেকে আমরা দুধ পাই আমার বাড়িতে যে আমার ছেলে বা মেয়ে আছে বাড়িতে দুদটা থাকলে আমি যে কোনো সময় ওদেরকে খাওয়াতে পারবো এমন যে কি জিনিসটা ভালো কোনো জল মেশানো নেই কিছু নেই যতটুকু প্রয়োজন আমি জল দিলাম বা গরম করলাম যে আজকে আমার একটু ছানা খেতে প্রয়োজন মনে হচ্ছে ছানা কাটালাম কিন্তু এটা যদি কেনা হয় তার মধ্যে অনেক রকম ভেজাল মেশানো থাকবে জল মেশানো থাকবে সেখানে জিনিসটা আমার ভালো হবে নি তাও এবারে বাড়িতে সব কিছুই আছে আনাজের খোসা আছে এটা সেটা আছে যেগুলো বারতা হলো সেগুলোও ও খেয়ে নিলো গরুটা দিয়ে পোষাও রইলো একটা বাড়িতে পোষা প্রাণীও হলো অথচ আমরা তার কাছ থেকে সব কিছু পেলাম গোবরটা থেকে রাসায়নিক সার হিসাবে জমিতেও আমরা ছড়াতেও পারি সেটাও একটা রাসয়নিক সারের মতনই কাজ করবে উর্বর হবে আমার জমিটা সেটাও একটা দিক আর তার কাছ থেকে দুদটাও পেলাম একটু কষ্ট পরিশ্রম করলে এটা আমরা পাই কুকুরটা কেনো রেখেছি কুকুর হলো প্রভু ভক্ত ও যদি দুবেলা চা বা চারবেলা চার মুঠো খায় আমার বাড়িতে একটা রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়লাম আমি কিছু বুঝতে পারলাম না ও যদি আমার গেটের সামনেটায় ঘুমোয় রাত্রেবেলা ও বাইরে থেকে কেউ একটা আসুক খারাপ লোক বা ভালো লোক ও একটু চিৎকার করবে আমি তাহলে বাড়ি থেকে বেরবো দেখবো যে কে এসেছে সে আমার একটু খেলেও সে আমার উপকার করে তাই আমি গরু আর কুকুর এই দুটি প্রাণীকেই পুষে রেখেছি বাড়িতে এমনকি আমার মেয়েও খুব খুশি আমার কুকুরকে খুব ভালোবাসে ওর নাম ডগি ওকে খুব ভালোবাসে আমার মেয়ে গায়ে আদর করতে যায় এমনকি কিছু খেতে দিলাম মেয়েকে বললো ডগিকে না দিয়ে আমি খাবো না আমার মেয়েও খুব ভালোবাসে আমার ছেলেও খুব গরুকে ভালোবাসে যে গরু আমাদের দুধ দেয় গরু আমাদিকে ভালোবাসে এই জন্য গরুকে গরুর বাচ্ছাকে খুব ভালোবাসে আমার ছেলেও এই জন্যই আমি বাড়িতে দুটো প্রাণী পুষেছি আমার পুষতে ভালো লাগে পশু